হ্যাঁ বলুন

তো আপনারা কত জন যেতে চাইছেন

ছ জনের মধ্যে কি সবই মানে কি আডাল্ট নাকি বাচ্ছা আছে আচ্ছা আচ্ছা তাহলে সিক্স সিটেড গাড়ি নিতে হবে আপনি কবে নাগাদ বেরোবেন ডেটটা কী আছে আচ্ছা আচ্ছা সপ্তুমীর দিন বেরোচ্ছেন তাই তো আচ্ছা আচ্ছা তাহলে সিক্স সিটার গাড়ি নিতে হবে আর ওখান থেকে সাইডসিন সবই আমার গাড়িতে হবে নাকি আচ্ছা আচ্ছা ওখানে সব সাইটসিন করিয়ে দোবো আমার এখান থেকে সিক্স সিটার গাড়ি যাবে আমার ড্রাইভার যাবে ড্রাইভারের খাওয়া দাওয়া দিতে হবে আপনাদের আর এখান থেকে যাওয়া আসা প্লাস সাইটসিন নিয়ে প্রায় পঁয়তিরিশের মতো বিল পড়ে যাবে আপনার না না না হোটেল আর খাওয়া দাওয়া নেই আমার গাড়ি শুধু সাইট সিন করাবে আপনি এখান থেকে যাবেন এবং আসবেন আর ড্রাইভারের খাওয়া দাওয়াটা আপনাদের দিতে হবে হ্যাঁ হ্যাঁ কমফোর্টেবল গাড়ি আর আপনি কি এসি নেবেন নাকি নন এসি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা যদি এসি নি নিই যেতে চান তাহলে আমি একটু কম ঝম করে করে দোবো ওই চল্লিশের মতো পড়বে আর নন এসি নিতে গেলে আপনার পঁইতিরিশের মতো পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখছি আমি দেখছি আপনি তাহলে এক কাজ করুন কবে কি মানে অ্যাডভান্স করবেন বা বুক করবেন কবে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি অফিসে আসুন অফিসে আসলে আপনি কী কী সাইট সিন করবেন সেগুনো আমি বুঝে নোবো ভালো করে আর তারপর সব খোলাই মেলায় আলোচনা করে আর আপনি বিল অ্যা অ্যাডভান্স দিয়ে যাবেন আর আমি আপনাকে ইয়ে বিলটা দিয়ে দোবো ওকে ঠিক আছে ওকে হ্যাঁ ওকে ওকে